আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা ট্রলি ব্যাগ কিনেছিলাম এর রঙটা ঠিক আমার পছন্দসই আসেনি আমি যেমন চেয়েছিলাম সেরকম নয় একদম এর চেনগুলোও ভালো নয় লকটাও খারাপ চাকাগুলোও খারাপ একদম বাজে জিনিস আমার একদম পছন্দ হয়নি আমি এটা নিয়ে খুব হতাশায় আছি